আমি যখন স্কুলে পড়ি তখন টিচার্স ডে উপলক্ষে আমি একটা কার্ড বানিয়েছিলাম সেই কার্ডটা আমি আমার স্কুলের শিক্ষককে উপহার দিয়েছিলাম যখন সেটা সবাই দেখলো তখন দেখলো যে এটা খুব সুন্দর সেটা দেখে বলেছিলো এটা কোথায় কিনেছি আমি বললাম এটা আমি কিনি নি এটা আমি নিজে হাতে তৈরি করেছি জিনিসটা দেখতে খুবই সুন্দর আমি হঠাৎ বসে বসে চিন্তা করে এটা আমি নিজে বানিয়ে ফেলেছিলাম সেই কারণে এটা বাজার থেকে কেনা জিনিসের থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিলো তাই হস্ত নির্মিত জিনিসের একটা মূল্য আছে এর একটা গুরুত্ব আছে